হ্যাঁ দাদা আআপনি ঐ মলিনীর শপ থেকে বলছেন কালীবাজারে হ্যাঁ হ্যাঁ দাদা আপনার দোকান থেকে তো মাংস নিই সব সময় তো আজকে একটা অর্ডার দেওয়ার ছিল প্রায় অনেকটা পরিমাণ আর কি তো সেই জন্যেই ফোন করা হ্যাঁ প্রায় দশ কেজি মতো লাগবে তো কীরকম কী দাম আছে আপনাদের মানে কেজি পারপাস আচ্ছা তো দশ কেজি তো নেবো তো একটু যদি একটু কম করেন তাহলে খুব ভালো হয় আর কি হ্যাঁ আড়াইশো করে আচ্ছা আর দাদা বলছি একটু লেগ পিস দিলে একটু ভালো হয় কারণ অনুষ্ঠান তো আর বাচ্চারাও আসবে হ্যাঁ আমার তো লাগবে ফার্স্ট সেপ্টেম্বর রবিবার দিন পড়ছে তো ওই দিনই মোটামোটি সকাল যদি আটটা সাড়ে আটটার মধ্যে হয় খুবই ভালো হয় আচ্ছা তো কটায় সুবিধা হবে বলুন দশটা সাড়ে দশটা আচ্ছা ডেলিভারির কী মানে ব্যাপার মানে আপনাদের কি ডেলিভারি হয় দোকান থেকে ডেলিভারি দাদা দশ কে জিতে হবে না নিচ্ছি তো এতটা পরিমাণ তো ডেলিভারি চার্জ দিলেও কি হয় না দাদা একটু যদি দেখেন তাহলে খুব সু হ্যাঁ হ্যাঁ বলুন বাড়িটা হচ্ছে এই তো কালীতলা লস্করপুর খেলার মাঠ আছে তো বাজার থেকে কালীতলা মাঠের কতটাই বা দূরত্ব একটুখানি তো ও ঠিক আছে তাহলে টাইমিং তো মানে মোটামুটি সাড়ে দশটার মধ্যে হয়ে যাবে তো চলে আসবে তো আচ্ছা আর তালে আড়াইশো টাকা করে কেজি নিচ্ছেন তো ও আচ্ছা আর আপনাকে কি কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আচ্ছা কত তাও বলুন আচ্ছা আচ্ছা তাহলে এই নম্বরে আমি হোয়াটসআপ ইয়েটা করে দিচ্ছি ফোনপে করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হুম